আমার প্রিয় শহর চন্দ্রকোনা চন্দ্রকোনাতে অনেক কিছু ঐতিহ্য রয়েছে পুরনো মা মাটির বাড়ি রয়েছে পুরনো পাকা বাড়ি রয়েছে দেখার মতোন অনেক কিছু রয়েছে চন্দ্রকোনাতে এইখানে গরু আছে হাঁস আছে পাখি আছে সবকিছুই আছে এইখানে বড় বড় খাল আছে নদী আছে অনেক কিছু আছে